আমার জীবনে বিজ্ঞানের এক আশ্চর্যমূলক আবিষ্কার হচ্ছে ফোন ফোনটা আমার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে বাবা মা অনেক দূরে থাকে বাবা মার সঙ্গে কথা বলতে আগে পারতাম না এখন ফোন হয়ে যাওয়ার জন্য বাবা মার সঙ্গে কথা বলতে পাচ্ছি ওদের সঙ্গে যোগাযোগ রাখতে পাচ্ছি ঠিকমতো সুবিধা অসুবিধায় সবরকম আমাকে বাবা মা সাহায্য করতে পাচ্ছে ফোনের মাধ্যমে

আর ফোন আমার আরো একটা ভালো সুবিধা করে দিয়েছে আমার ব্যবসার দিক থেকে যেহেতু আমি একটা ব্যবসা করি সেখানে আমার দোকানে কী হচ্ছে আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি ফোনের মাধ্যমে ওদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি ওরা আমাদেরকে শাড়ি বাসে ডেলিভারি দিয়ে দিচ্ছে এদিক থেকে ফোন আমার অনেক উন্নতি করেছে তো ফোনটা আমাদের হয়ে এখনো আমার ব্যবসার দিক থেকে আমার জীবনে অনেক অনেক উন্নতি করেছে বিজ্ঞানের এটি একটা আশ্চর্যমূলক আবিষ্কার ওটা আমার জীবনে এক আমূল পরিবর্তন করে দিয়েছে